আমি জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেখানকার অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল সেখান থেকে আমি অনেক নতুন নতুন জিনিস শিখেছি আর নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে সাহায্য পেয়েছি